ভারতের জনপ্রিয় খেলাগুলির মধ্যে হচ্ছে ক্রিকেট এবং ফুটবল আরো অনেক কিছু আছে তার মধ্যে বেশি সকলেই বেশিরভাগ লোকই ক্রিকেট এবং ফুটবলটাকেই বেশি প্রাধান্য দেয় এবং ক্রিকেটের মধ্যে সবাই আজকাল তো এমএস ধোনির ফ্যান বেশিরভাগ প্রচুর বিরাট কোহলির ফ্যান এবং কিছু কিছু পুরনো দিনের মানুষ যারা ছিলেন তারা কপিল দেব শচীন তেন্ডুলকর এদের বিশাল বড় ভক্ত ছিলেন কারণ তাঁরা খুব ভালো খেলতেন এছাড়াও ফুটবলে আমাদের যেমন ইন্ডিয়ান টিমের ফুটবলে এখন নয় সুনীল ছেত্রী এঁরা সব আছেন কিন্তু আগে তো ইন্ডিয়ান টিমটা রেডি ছিল না তো সেই কারণে তখন লোক বিদেশি খেলাগুলোই দেখতেন এবং বিদেশি টিমগুলোকে অন্যান্য টিমগুলোকেই তারা সাপোর্ট করতেন যেমন আর্জেন্টিনার মেসিকে রোনাল্ডোকে এদিকে ব্রাজিলের নেইমার কাকা এদেরকে সবাই বেশিরভাগই পছন্দ করতেন এবং সাপোর্ট করতেন তো এরা হলেন আমাদের অনেক বিখ্যাত বিখ্যাত ক্রীড়াবিদ এবং সকলে এই ফুটবল এবং ক্রিকেটটাকে খুব প্রাধান্য দিয়েই দেখেন বিশেষ করে যখন বিশ্বকাপ হয়